না আমি মনে করি যে অন্যান্য গ্রহে বাহ্যিক জীবন নেই কেননা এখানে বৈজ্ঞানিক মতে এটা সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই কারণ অন্য গ্রহে অন্য রকম মানুষ থাকে যেমন তাই এখানে আমি মনে করি যে কোনো মানুষ নেই আর এখানে অন্য গ্রহে তো অন্য রকম মানুষ থাকে যেমন আমরা তো কোহি মিল গ্যায়া বই থেকে তো জানতেই পেরেছি সে সম্পর্কে তাই আমার মতে এটাই যে অন্য গ্রহে কিন্তু কোনো হচ্ছে জীবন নেই সেখানেও কোনো মানুষের জীবন নেই বা মানুষের অস্তিত্ব নেই